আমার বাইক পছন্দ বুলেট ক্লাসিক যেটা আর অনেক দামি দামি বাইক যেগুলো হয়তো আমার ক্ষমতার বাইরে হায়াবুুসা নিনজা এইচ টু আর নিনজা জেড এক্স টেন আর বিশেষ করে নিনজা জেড এক্স টেন আর ওটি আমার সবথেকে প্রিয় বাইক প্রিয় বলতে যেটাকে আমি ভালোবাসি এমন বাইক ওটা কিন্তু এখন অত টাকা জমে উঠতে পারিনি তাই আমার কাছে এখন আছে একটি আর ওয়ান ফাইভ আমার এটি রিসেন্ট কেনা আর ওয়ান ফাইভ বাইকটি ভালো মোটামুটি মাইলেজ দিচ্ছে এখন ভালো গতি বিশেষ করে গতি আমার খুব পছন্দ আমি মূলত স্পোর্টস বাইকেরই ফ্যান বলতে পারেন তাই আমি আমার স্বপ্ন নিনজা এইচ টু আর কেনা যেটা আমি কিনতে চাই টাকা জমাচ্ছি ওটা আমার স্বপ্ন হ্যাঁ জানি স্পোর্টস বাইক একটু আরামদায়ক কম তবে আরামদায়ক গাড়িও আমার পছন্দ যেগুলো ক্রুজার গাড়ি যেগুলো যেমন হার্লি ডেভিডসন রয়্যাল এনফিল্ড অ্যাভেঞ্জারস এগুলো একটু ভালো মানে আরামদায়ক যেটির সিটগুলি খুবই আরামদায়ক এবং স্মুথ যেগুলির রাইড